পশ্চিমবঙ্গের জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলি হল দিঘা পুরী দার্জিলিং যেখানে প্রচুর মানুষ বেড়াতে যায় আনন্দ উপভোগ করার জন্য অনেকে যায় দিঘাতে সমুদ্রে স্নান করার জন্য সমুদ্রের সমুদ্রের মাছ ভাজা খাওয়ার জন্য অনেকে বেড়াতে যায় দার্জিলিং পাহাড়ে ওঠে যাদের পাহাড়ে চরার নেশা থাকে তারা পাহাড়ে উঠে বেড়াতে পাহাড়ে উঠার জন্য সেখানে বেড়াতে যায় বিভিন্ন রকমের সব দেখার মতো জায়গা রয়েছে যেমন মানুষ অনেকে মানুষ পুরীতে বেড়াতে যায় জগন্নাথ দেবের দর্শন করার জন্য সেখানে তাদের মনের আশা পূর্ণ করার জন্য জগন্নাথ দেবের কাছে যায় তাদের মানত পূরণ করার জন্য অনেকে আবার সমুদ্রে স্নান করতে খুব ভালোবাসে সুমদ্রে ঢেউ খায়ার জন্য তারা সমুদ্রে স্নান করতে যায় তারপরে কলকাতায় চিড়িয়াখানা রয়েছে যেইখানে নানা রকমের সব জীবজন্তু রয়েছে হাঁস হাঁস মুরগি বাঘ হরিণ হাতি এই সব তব চিড়িয়াখানাতে রয়েছে আমাদের সামনে এখানে পার্ক রয়েছে যেখানে বাচ্চারা সব বিকালবেলা সব আনন্দ করতে যায় খেলাধুলা করতে যায় কেউ বা পার্কে বেড়াতে যায় কেউ বা বিকেলবেলা সেখানে ওয়াক করার জন্য যায় কেউ বা বাচ্চারা সব দোলনাতে দোল খায়ার জন্য যায় এইভাবে সব বাচ্চারা মা আমাদের এইখানে মানুষরা সব বেড়াতে যেতে ভালোবাসে এবং ভ্রমণ করতে খুব ভালোবাসে তাদের তাদের সবাই যে যেখানে পারে সব বেড়াতে যায় বিভিন্ন তীর্থ স্থানগুলি বেড়াতে যায় আমোদ আহ্লাদ করার জন্য ঠাকুর দর্শন করার জন্য তাদের মনের ভক্তি ভরে প্রণাম করার জন্য তারা বাইরে বেড়াতে যায় এবং বিভিন্ন তীর্থ স্থানগুলিতে তারা তীর্থ করতে যায় এবং অনেক মানুষের সমাগম হয় সেখানে তারা ভালোভাবে সব বেড়ায় বেড়িয়ে আসে